আমি আসানসোল থেকে চিত্তরঞ্জন যাওয়ার জন্যে একটি ক্যাব বুক করেছিলাম এই ক্যাবের মধ্যে ড্রাইভার তিনি মাস্ক ব্যবহার করেননি এবং নোংরা সিট অস্বাস্থ্যকর ক্যাবের বিষয়ে এই অভিযোগ জানাচ্ছি যে পরেরবার থেকে যেন অবশ্যই করে ড্রাইভারকে মাস্ক ব্যবহার করতে বলা হয়